পশুপালনে কৃষকরা সাধারণত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেগুলি হলো অর্থনৈতিক দিক থেকে খাদ্যের দিক থেকে সরকার যদি তাদের কিছু অর্থনৈতিক দিক থেকে যদি সাহায্য করে তাদের আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না আমি যদি কিছু দিনের জন্যে বাইরে যাই তাহলে সেই পশুগুলি দেখাশোনা করে আমার বাবা মা আমার পশু সংক্রান্ত একটু খারাপ ঘটনার কো কথা হলো আমার বাড়িতে একটি পোষা কুকুর ছিল যেহেতু আমার বাড়িটি মেইন রোডের সাইডে

রাস্তা পার হওয়ার সময় সেই পশুটি ক্রমে ক্রমে গাড়ি চাপা পড়ে সেই ঘটনাটি আমার খুবই দুঃখজনক সেই ঘটনার কথা মনে পড়লে আমার খুবই খারাপ লাগে এই ঘটনাটির সম্মুখীন হয়েছি আমি